হ্যাঁ আমি অনেকবার নির্দিষ্ট পরিবহণ সম্পর্কিত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি প্রথমত আমার সময়টা ছিলো মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান পরীক্ষার দিন বিজ্ঞান পরীক্ষার দিন আমি পরীক্ষা দিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিলাম এবং বাড়ি থেকে বেরোনোর পরই আমি একটি পাবলিক ট্রান্সফোর্ট বাসে চেপে পড়ি আর আমার পরীক্ষার সেন্টারটি ছিলো আমার বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে সাত কিলমিটার দূরে আমার পরীক্ষার সেন্টারটি হওয়ার জন্য আমি বাসে করে যাচ্ছিলাম যাওয়ার সময় বাসটি হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং আমি জিজ্ঞাসা করি ড্রাইভার কাকুকে যে বাসটি হঠাৎ করে দাঁড়িয়ে গেলো কেনো তিনি আমাকে বলেন যে সামনে পুরো রাস্তা জ্যাম হয়ে গিয়েছে আমি রাস্তা জ্যাম হয়ে যাওয়ার কারণ জানতে গিয়ে দেখি যে আগে রাস্তায় একটি গাড়ি উল্টে পড়ে গিয়েছে গাড়িটি রাস্তার মধ্যে জল জমে ছিলো এবং সেখানে একটি খাদ ছিলো সেটি দেখতে পায় নি তার ফলে পুরো গাড়িটি উল্টে গিয়েছে এবং আমি সেটি শুনে আমার তো পুরো মাথায় হাত আমি কীভাবে আমি পরীক্ষার সেন্টারে পৌঁছবো সেটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম তারপর দেখলাম আমার এক বন্ধুও ওই পেছনের বাসে এসে আসছিলো তারপর আমরা দুজনে মিলে একটি পুলিশকে দেখতে পাই এবং সেই পুলিশের কাছে আমরা সাহায্য চাই সেই পুলিশ আমাদের আমাদেরকে আমাদের ওই পরীক্ষার সেন্টারটিতে পৌঁছে দিয়ে আসে এবং আমি পাবলিক ট্রান্সপোর্টের আরো উন্নতি করবার এবং রাস্তা গুলিকে আরো উন্নতি করবার জন্য অনুরোধ জানাচ্ছি